পড়াশোনা হল একটা মানুষের নেশা যে নেশা তাকে কী করে না অনেক বড় হতে সাহায্য করে অনেকেই আছে শুধু শিক্ষাই শুধু স্বাভাবিক শিক্ষা নেয় বা তার কাজ চালানোর শিক্ষা নেয় জীবন জীবিকার শিক্ষা নেয় সেই শিক্ষা শুধু বেঁচে থাকার শিক্ষা আবার কেউ কেউ ভাবে শুধু বেঁচে থাকলে তো নয় বেঁচে থাকলে শুধু তো জীবন নয় কিন্তু আমি আমি আরো জীবনের মধ্য দিয়ে এই শিক্ষার মধ্য দিয়ে আরো জীবনকে আমি দেখতে চাই জীবনের মানকে দেখতে চাই আরো অন্যান্য বিভিন্ন ওই যে মনীষী রয়েছে কবি রয়েছে লেখক রয়েছে মহাপুরুষ রয়েছে তাদেরকে আমি জানতে চাই তাহলে দরকার হয় আমাদের উচ্চশিক্ষা তাহলে উচ্চশিক্ষাটার সাথে সাথে যে আমি কিন্তু কিন্তু যে পঠন পাঠনটা অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য একটা রসদ দরকার হয় বেঁচে থাকার জন্য তাহলে সেই ক্ষেত্রে সেই রসদ যদি দেখা যায় যে পারিবারিক আমাদের সেই রসদ জুগিয়ে থাকে তাহলে কিন্তু আমি কিন্তু কী করতে উচ্চশিক্ষাটা সুন্দরভাবেই কিন্তু চালিয়ে যেতে আমরা কিন্তু পারি আর যদি দেখা যায় যে পারিবারিক সমস্যা অর্থাৎ উচ্চশিক্ষা নিতে গিয়ে পারিবারিক সমস্যাটা আসছে অর্থাৎ রসদ আমার আসছে না তাহালে তখন কী করতে হয় আমাদের সাপ্লিমেন্টটাকে অর্থাৎ সব পরিপূরক একটা শিক্ষা ববস্থার রূপ অর্থাৎ সাহায্য যেখানে আমরা পেতে পারি সেক্ষেত্রে আমরা কী করি না টিউশন অথবা ব্যবসা কিন্তু চালাতে আমরা কিন্তু পারি কিন্তু সেই ব্যবসা বা বা টিউশন যেটা কিন্তু আমার কিন্তু পঠন পাঠনের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে যেন না প্রভাব ফেলতে পারে সেটাই কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে এটাই হচ্ছে আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু মানদণ্ড হয়